হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে আর আমরা এখানেই চাষ করি আপনি ভেবে দেখতে পারেন আমার তো আছে আর চাইলে আসে পাশে অনেক জমি আছে আপনি যদি চান হ্যাঁ হ্যাঁ গাড়ি ঢুকে যায় কত কতটা লাগবে একশো কেজি দুশো কেজি আর আমার মতো এরকম দশটা চাষি আছে তাহলে সবাই একসাথে যদি কত কিন্তু আমি কিন্তু বাকিতে দেই না আমরা একেবারে সবাইকে দিয়ে দিই এবার আপনি কেমন ভাবে নেবেন কতটা নেবেন আর আমরা ধান চাষ করি পুরো কেমিকেল বিহীন ও বুঝতেই পারছেন সেই মতো করবেন আর আমার আপনাদের গাড়ি আমাদের মাঠে ঢুকে যাবে সেই সব নিয়ে চিন্তা করতে হবে না শুধু আপনি আমাদের টাকাটা দেবেন ঠিকঠাক আর ভেবে দেখুন ঠিক আছে আচ্ছা তাহলে এই নম্বরেই কল ব্যাক করবেন যদি দরকার ঠিক আছে